আমাদের এলাকায় মাছ ধরি বলতে পুকুরগুলোয় যে রুই কাতলা পোনা বাটা এই সব মাছই আমরা বেশিরভাগ ধরে থাকি বেশি মাছ বলতে আমরা বাটা মাছটাই বেশিরভাগ ধরে থাকি হ্যাঁ বর্ষাকালে যখন একটু বর্ষাকাল আসে তখন মাছ তখন জল ফল উঠে আসে পুকুর ভরাট হয়ে যায় মাছগুলো উঠে আসে তখন মাছগুলোর দাম কমে যায় একশো টাকা এরকম আর যখন মাছের টান পড়ে তখন মাছগুলোর দাম বেশি পড়ে যায় তখন দেড়শো টাকা কিলো এরকম